তাদের সম্প্রদায়ে খেলার গুরুত্ব সম্পর্কে গ্রামীণ জনগণের মতবাদ বলতে বলে অর্থাৎ খেলাটা একটা গুরুত্বপূর্ণ একটা দিক রয়েছে অর্থাৎ গ্রামের সব জায়গাতেই এতে খেলার কৌশল রয়েছে এবং খেলার বলতে এখানে সাধারণত ফুটবল ক্রিকেট ইত্যাদিগুলো বেশি গ্রামীণ জনগণের মতামত থাকে যে এই খেলাগুলি হওয়া উচিত এবং তার জন্য গ্রামে নানা ধরণের প্রতিযোগিতা শুরু করা হয় অর্থাৎ ক্রিকেট খেলার প্রতিযোগিতা ফুটবল খেলার প্রতিযোগিতা যেখানে কি না আঠেরো থেকে চল্লিশ বছর লোক পর্যন্ত অংশগ্রহণ করতে পারে এবং তাদের এই খেলাটা দিয়ে কিছুজন হয়তো টাকা দিয়ে খেলা খেলায় কিছুজন হয়তো জেতার জন্য অর্থাৎ লোকাল থেকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকে স্টেট এই লেভেলের খেলার প্রতিযোগিতা রাখে এবং তার জন্য যারা খুব ভালো খেলোয়ার তারা এতে অংশগ্রহণ করে এবং তারা জেতার চেষ্টা করে এবং টাকা দিয়ে খেলাতে কী হয় যে একটি নিজের মনোবলে সাহস থাকে যে তাদেরকে টাকাটা জিতিয়ে নিয়ে যেতেই হবে এবং তাই নিয়ে একটা খুব ভালো কমিশন দেখা যায় এবং খেলাটা খুব ভালোই হয় অর্থাৎ মানুষজন এসে তাকে চিয়ার আপ করে অর্থাৎ তাদেরকে উৎসাহ দেয় এবং খেলাটা খুব ভালোই দেখতে লাগে এবং খুব মনোরোমের হয় এবং খুব চোখে লাগে